গত কয়েক দশক ধরে যে নতুন চাকরি এবং ভূমিকা এসেছে তার মধ্যে আমার মতে সব থেকে বেশি যেটা পপুলার হয়েছে সেটা হচ্ছে ইউটিউব আর অনলাইন ট্রেডিং ক্রিয়েটিভ মিমস বানানো বা শর্ট ভিডিওস বানানো হোম রিপেয়ার সার্ভিস এবং এখানে আগে যেমন তরুণেরা তাদের পড়াশুনার একটাই উদ্দেশ্য থাকতো কি পড়াশুনা করবো কোনো সরকারি চাকরি খুঁজবো কিন্তু এখন তরুণরা দেখছে কী শুধু সরকারি চাকরির ওপরে নির্ভর করে ওটা হবে না তারা নিজেদের স্ব কর্মসংস্থান ডিজাইন স্ব কর্মসংস্থান তারা তৈরি করার চেষ্টা করছে যথা ডিজাইনার কস্টিউম তৈরি করা কোনো বিশেষ প্রকার গেম তৈরি করা এবং অন্য বে মিউজিক শেখানো অনলাইন এই সব করে ভারতের তরুণেরা মানে সরকারি চাকরি ছাড়াও অনেক জীবিকা নিজেরাই উদ্ভব করেছে এবং সরকারকে তাদের সহায়তা দেওয়া উচিত